হ্যাঁ কে বলছেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা আরামবাগ যোগা সেন্টার বলুন ও আচ্ছা আমার তো এখানে ব্যাচ হয় দুটো তিনটে ব্যাচ হয় তাহলে তুমি টাইমটা এসেও এখানে যোগাযোগ করতে পারো বা ফোনেও যোগাযোগ করে নিতে পারো কোন টাইমটায় আসবে ধরো ব্যাচ হয় তো বিভিন্ন টাইমে হয় আর হচ্ছে তোমার বিভিন্ন ডেটও আছে সপ্তাহে দু দিন শেখানো হয় একেকটা ব্যাচকে সপ্তাহে দু দিন করে টাইম দেওয়া হয় বেতন বলতে ওই হচ্ছে যে সপ্তাহে দু দিন ধরো আসলে তুমি ওইখানে কতো পাঁচশো টাকা নেওয়া হবে এই রকম একজনের আর কি তোমরা তাহলে কতজন আছ ছ সাতজন আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করবে এর আগে আসার আগে একটু কন্ট্যাক্ট করে নেবে আর কি আচ্ছা তোমরা সব কোন হ্যাঁ বলো সব সমস্ত ধরনেরই হয় এবার ধরো বাচ্চাদের একটা আলাদা ক্লাস হয় তাদের যেগুলো দরকার শারীরিক বৃদ্ধিটা যেই রকম দরকার হয় সেই রকম শেখানো হয় এবার বয়েস অনুপাতে সে যে যে যোগাসনগুলো দরকার যে যার শরীরে সেই রকমও তাকে শেখানো হয় আমাদের মানে সেই থেকে একদম সব বয়েসেরই ব্যাচ আছে স্টাইলটা ওদেরও আলাদা হয় আর আর না হচ্চে সবাই কীসে পড়ো মানে কী রকম এজ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেখে দাও